আমরা আট জন মিলে বিশ্বলক্ষ্মী মন্দিরে যাব তাই আমি একটি বড়ো গাড়ি চাইছি আমি যাতে একটি বড়ো গাড়ি ভাড়া পেতে পারি ওর ভাড়াটা আমি চাইছি আমি গাড়িটা আগে থেকেই বুকিং করছি ট্রাভেল এজেন্সিকে কল করে আমি যেমন বড়ো গাড়িটা পাই সেই জন্যই আগে থেকে জানাচ্ছি আমরা যাব যে গাড়িতে তার জন্য ভালোভাবে আমরা বসতে পারি এরকম একটা গাড়ি চাইছি জিপও হতে পারে একটা বড়ো জিপও দিতে পারেন তার ভাঁড়াটা কত নিবেন সেটাও বলতে পারেন আমরা তারপর সবাই মিলে আলোচনা করে ভাবলাম যে ওই বড়ো গাড়িতেই যাব কারণ ছোটো গাড়িতে গেলে ট্যাঁ টেপাটেপি হবে সেটা ভালো লাগবে না পুজোর জিনিসপত্র থাকবে আমরা যেহেতু পুজোর মন্দিরে যাব পুজো দিতে সবার কাছে পুজোর নানা রকম জিনিসপত্র থাকবে সেগুলো হা পায়ে লাগলে কিন্তু পুজো দেওয়া যায় না তাই আমরা একটা বড়ো গাড়ি চাইছি